শখ হিসাবে বাগান করাকে আমি বেছে নিয়েছি তার দুটো কারণ এক হচ্ছে ফলের বাগান যদি হয় আম কাঁঠাল জাম আনারস লেবু পেয়ারা ইত্যাদি এই গাছ আবহাওয়া বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার খাটতে ক্ষেত্রে বিশেষ প্রয়োজন এই গাছপালা থেকে আমরা বিভিন্ন রকমভাবে উপকৃত হই এই ফলের গাছ আমাদেরকে ফল দেয় যে ফলটা আমরা খাই এই আবহাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়তে পারি এই গাছের পাতা থেকে কারণ বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইড সেটা গাছ শোষণ করে নেয় এবং অক্সিজেন ছাড়ে এছাড়াও এই গাছের যে কাঠ যখন গাছটার বয়স হয়ে যায় বা গাছটা ফল দিতে পারে না গাছটাকে কেটে দিতে হয় নতুন গাছ রোপণ করতে হয় তখন এই গাছটা থেকে আমরা বিভিন্ন রকমভাবে জ্বালানি এবং কি বলবো বিভিন্ন আসবাবপত্র তৈরির জন্যে কাজে লাগাতে পারি